হ্যাঁ আমার একটা পোষা প্রাণী আছে এবং গরু গরু আমার খুবই ভালো লাগে গরু বাছুর এমনকি ছাগল বাচ্চা বেড়াল বাচ্চা হাঁস বাচ্চা আমার পুষতে খুবই ভালো লাগে ওরা আমার ঘরের পাশে একটা ছোট্টো করে ঘর করে দিয়েছি ওখানেই থাকে ওকে আমরা খড় খড় খেতে দিই ঘাস আরো ভাত ফ্যান আরো যা থাকে সব কিছু দিই ওর আদর যত্ন করি ওকে সময়ে চান করাই তারপরে সময়ে মাঠে চড়তে নিয়ে যাই এইজন্য আমার গরু খুবই পছন্দ